আমি একটা সুতির ছাপা শাড়ি কিনেছিলাম শাড়িটার দাম খুব একটা নয় খুব কম দামেই শাড়িটা পেয়েছি কিন্তু শাড়িটা এত ভালো হয়েছে প্রথমে ভেবেছিলাম যে এত কম দামি শাড়ি হয়তো রঙ থাকবে না ওমা সাবান দিয়ে কেচে দেখি একটুও শাড়িটার রঙ ওঠেনি আর শাড়িটা পরতে কী আরাম যেমন নরম সেইরকম ভালো শাড়িটাই আমি পেয়েছি খুব ভালো